হ্যালো হ্যাঁ আমি আপনার দোকান থেকে ডাল চাল আর চা পাতা নিতে চাই আচ্ছা হ্যাঁ তাহলে আমি ডাল দু কেজি আর চাল তিন কেজি মতো নিতে চাই আর চা পাতা এক প্যাকেট না না আমি আসবো আচ্ছা সব ডেট ঠেট ঠিক থাকবে তো মানে এক্সপায়ারি ডেট অনেকটা থাকবে তো আচ্ছা তাহলে ঠিক আছে তা সব ভালো মন্দ সব ঠিক থাকবে

হ্যাঁ আর একটা ফেসওয়াশ নিতে চাই

তাওলে ওই একটা ফেসওয়াশ নেবো আর এই চাল ডাল চা পাতা আর আর কি কি আছে শ্যাম্পুর মধ্যে কি কি আছে তারপর

হ্যাঁ ঠিক আছে তাহলে আমি দশটা ডাবের পাতা নিতে চাই ডাব শ্যাম্পু আর কন্ডিশনার হ্যাঁ কন্ডিশনার ডাবের বোতল থাকলে ঠিক ছিলো এক বোতল হ্যাঁ ঠিক আছে এগুলোর প্রাই স কেমন পড়বে এমনি ডিসকাউন থাকবে না

আচ্ছা ঠিক আসে তাহলে আমার বিল কতো হবে এই সব মিলায়ে

আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এগুলো ঠিক রেডি করে রাকবেন হ্যাঁ আমি পরে এসে নিয়ে যাবো আচ্ছা ঠিক আসে রাখলাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে